আমার বিভিন্ন প্রিয় গানগুলি যেগুলি আমি গুনগুন করতে পছন্দ করি সেগুলির মধ্যে হল বিভিন্ন লোকগান রয়েছে এছাড়া নচিকেতা চক্রবর্তীর কিছু গান এছাড়া বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু উদিত নারায়ণজীর গানগুলিও আমার খুব ভালো লাগে নচিকেতার বেশ কিছু জীবনমুখী গান যেমন এই বেশ ভালো আছি বিদ্ধাশ্রম ইত্যাদি এবং কুমার শানুর এছাড়া বাবুল সুপ্রিয়জীরও বিভিন্ন গান আমার খুব ভালো লাগে এবং সেই সেরকম তাদের বেশ কিছু প্রিয় গান আমি গুনগুন করতে ভালোবাসি এবং বিভিন্ন খুশির সময়ে বা দুঃখের সময়ে সেগুলি করতে পছন্দ করি